হ্যাঁ কে হ্যাঁ বলছি বলুন ও জল পড়ছে মানে কী কীভাবে পড়ছে মানে কি ফে ফেটে গেছে না সাইড লিক হচ্ছে ও আচ্ছা এরকম তো হওয়ার কথা নয় দাদা ভালো জিনিসিই তো লাগিয়ে দিয়ে এলাম ভালো কোম্পানির মালই তো লাগালাম আপনি তো দেখতে পেলেন আচ্ছা মানে ওটা কি একদম ডায়রেক্ট পাম্প থেকে যখন জল উঠছে তখন হচ্ছে না এমনি নর্ম্যালি পড়তেই থাকছে হুম আচ্ছা আচ্ছা হতে পারে নবগুলো তো একটু ঢি ঢিলা হয়ে গেছে হয়তো পথোম অবস্থায় যেভাবে আটা হয়ে ছিলো হয়তো ঢিলা হয়ে গেছে আচ্ছা আমি না গেলে তো দে দে বলতে পারবো না ওটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার এই সপ্তাহটা একটু ব্যস্ত আছি আবনাকে চাদ্দিন পাঁচ দিন পরে গেলে অসুবিধা হবে না কি আপনার আচ্ছা ঠিক আছে দাদা আমি দেখছি একটুখানি কাল পরশুর মধ্যে যেয়ে ঠিগাছে করে দেবো দাদা ওটা পাল্টাতে হবে না ভালো কোম্পানির নলই লাগানো আছে যেয়ে দেখি কোথাও পবলেমটা আগে কোথায় হয়েছে আগে দেখতে হবে তারপরে তো বলতে পারবো না দাদা যেগুলো লাগানো ছিলো ওগুলোও ভালো কোম্পানিরই লাগানো আছে এবার দেখুন সমস্যা তো কোনো না কোনো জায়গায় হয়তো হয়েইছে ফলে দেখুন আঠা দেয়ায় প্রবলেম বা না দাদায় প্রবলেম একটু হতেই পারে তাড়াহুড়ো করে তো হয়েছিলো তখন সে আমি যেইয়ে ঠিক করে দিয়ে আসবো চিন্তা করবেন না ঠিক আছে দাদা